নাচ বা নৃত্য প্রতিযোগিতা এটি হলো এমন একটি প্রতিযোগিতা যেটি মানুষকে উদ্বুদ্ধ ও আনন্দিত উত্তেজিত করে তোলে এই নাচের মাধ্যমে বয়স্ক থেকে শুরু করে যুবক যুবতীরা একসাথে মিলিত হয় এই নাচ আমাদের দুর্গাপূজো দুর্গোৎসবে নাচের মাধ্যমে আমরা বয়স্ক দাদু ঠাকুমাদের সাথে নৃত্য করি এবং তাতে তারা খুবই আনন্দিত হয় এছাড়াও বিভিন্ন নৃত্য শিল্পী যখন আমরা কোন প্রতিযোগিতায় নৃত্য পরিবেশন করতে যায় তখন তারা আমরা মিলে মিশে সেই নাচগুলি করে থাকি এবং সাঁওতালিরা তাদের জাতিকে পরিবেশন করতে বাইরে দুর্গাপূজাতে তাদের একসাথে মহিলারা মিলেমিশে নৃত্য পরিবেশন করেন এবং তাদের জাতিকে অন্যদের সাথে মিলিয়ে নিতে থাকেন এবং জাতির বুদ্ধিকে পালন করেন এভাবে নাচের মাধ্যমে একে অপরের সাথে মিলে মিশে থাকেন সাওতালিরা